ফ্যাশান ডিজাইন সম্পর্কে আমার সেরকম কিছু জ্ঞান নেই আমি কখনো এরকম প্রফেশানে কারোর সঙ্গে যোগাযোগ করি নি বা সেরকম কাউকে আমি চিনি না কাছাকাছি থেকে এবং কখনো সেভাবে জানার চেষ্টাও করি নি তাই আমি সঠিক ফ্যাশান ডিজাইনিং করতে গেলে কী কী দরকার বা কোন কোন জিনিসগুলো কোন কোন বিষয়গুলি আমাদের মাথায় রাখা দরকার বা যেগুলি খুবই প্রয়োজনীয় ফ্যাশান ডিজাইন কোর্সের জন্য সেগুলো সম্পর্কে আমি সেরকম ধারণা আমার নেই তবে আমি যেটুকু বলতে পারি যে ফ্যাশান ডিজাইনারদের অবশ্যই আঁকা জানতে হয় তার কারণ হলো আঁকা বা স্কেচ জানতে হয় তার কারণ হলো যে আমি কোনো একটা জিনিস বা কোনো ডিজাইন যখন আমি করছি ছোটো ছোটো খুব সূক্ষ্ণ সূক্ষ্ণ সুতো দিয়ে অনেক ডিজাইন করা বা যে কোনো শাড়িতে বা কোনো চাদরের উপরে আমরা করি বা যারা ফ্যাশান ডিজাইনার তারা প্রথমে নিজে থেকে সেগুলো করে বা সেগুলো তৈরি করে তো তার জন্য কী হয় আমাদের সুতো দিয়ে করতে গেলে প্রথমেই যদি আমরা কাপড়ের উপর করি বা কোনো রুমালের উপর করি সেখান থেকে আমরা সহজে তুলতে পারি না বা সেটা তুললেও দ্বিতীয়বার সেখানে করার মতো বা সে সেলাই দেওয়ার মতো অবস্থায় থাকে না তো যেটা হয় যে ফ্যাশান ডিজাইনার যারা হয় তাদের আগে একটি খাতায় বা একটি পেজের মধ্যে স্কেচ তাদের অবশ্যই করতে হবে

আমি কোনটার পর কোনটা ডিজাইন করবো বা কীভাবে করবো বা কোন জায়গাটাতে করলে যদি আমি একটা শাড়িতে করি তো আমার পুরো শাড়িটাতে একই ডিজাইন দিলেও আমাকে আঁচলের দিকে বা পাড়ের দিকে অবশ্যই একটু অন্য রকম ডিজাইন দিতে হয় সেক্ষেত্রে যদি আমি কিছু পুঁতি ইউজ করি বা যদি কিছু অন্য জিনিস ইউজ করি অনেক ধরনের জিনিস হয় যেগুলো আমরা সেলাইয়ের ক্ষেত্রে ইউজ করে থাকি হয়তো সবগুলো আমরা জানি না তবে সেগুলো করার জন্য কোথায় আমাকে কীরকম ডিজাইন দিতে হবে সেটার জন্য অবশ্যই আমাদের একবার স্কেচ করা উচিত তো আমি বলবো যারা ফ্যাশান ডিজাইনার হয় তাদের তো অবশ্যই কাউকেও শেখাতে হয় সবাই একসঙ্গে কাজ করে না তার জন্য ফ্যাশান ডিজাইনের জন্য অবশ্যই আঁকা বা স্কেচ জানতে হবে